আমরা গরুর চেহারা দেখেই বলতে পারি গরুটি ভালো মানের জাত না খারাপ মানের জাত তো সুতরাং আমরা এই ভালো মানের জাত বা খারাপ মানের জাত গরুটি নিশ্চিত করার জন্য আমরা আমাদের এখানে যারা মানে গরু ব্যবসা কিংবা গরু পালনের সঙ্গে অনেক দিন যুক্ত আছে তাদের কাছে আমরা পরামর্শ নেব এবং গরুটি তার দেখাতে নিয়ে যাব যে তিনি দেখেই বলতে পারবে যে গরুটি ভালো মানের জাত এবং খারাপ মানের জাত তিনি এও বলতে পারবেন যে গরুর কী কী খাওয়ালে গরুটি ভালো থাকবে সুস্থ থাকবে এবং গরুটি প্রচুর পরিমাণ দুধ দেবে